পুরুলিয়া জেলার কিছু উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বা ঐতিহাসিক স্থানগুলি হলো অযোধ্যা পাহাড় কাশীপুর রাজবাড়ি পাঞ্চেত ড্যাম মুরগুমার ড্যাম ইত্যাদি এইগুলি শুধুমাত্র এখানকার মানুষের জন্য খোলা থাকে না এগুলি সব জায়গার মানুষের ক্ষেত্রে খোলা থাকে যে কোনো জায়গার থেকে যে কোনো মানুষ এসে এই জায়গাগুলিতে প্রবেশ করতে পারে প্রবেশের জন্য তাদের কোনো অনুমতির প্রয়োজন হয় না তারা নিজেরাই এসে যখন খুশি তখন প্রবেশ করতে পারে এবং যখন খুশি তখন বেরোতে পারে মানুষ অবসর সময় কাটানোর জন্য পুরুলিয়া জেলার শিকারা পয়েন্ট সাহেব বাঁধ ইত্যাদি জায়গাতে গিয়ে থাকে